আমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিছু কেনাকাটার কিছু অনন্য অভিজ্ঞতা হলো আমি অনলাইন বা অফলাইনের মধ্যে অফলাইনে কিনতেই পছন্দ করি দোকানে গিয়ে জিনিস দেখে শুনে কিনতে আমি বেশি পছন্দ করি সেখানে জিনিসপত্র যে জামা কাপড় হলে ছেঁড়া থাকলে সেটা দেখে নিতে পারি বা কিছু জিনিস থাকলে সেটা শে ভাঙা থাকলে কি কিছু অসুবিধা হলে গিয়ে বলতে পারি যে চেঞ্জ করতে পারি সে কারণে আমি অফলাইনে কিনতেই পছন্দ করি আমরা দোকানে গিয়ে নানা রকম জিনিস কিনি যেমন জামা কাপড় তাম বাচ্চার জন্য খেলনা জামা যা কিছু দোকানে গিয়েই কেনাকাটি করি আর রাজ্যে ঘোরাঘুরি করার জন্য অনেক কিছুই আছে যেমন ট্রেন প্লেন জাহাজ আমরা দার্জিলিং বা সিকিম গ্যাংটক গেলে আমরা ট্রেনে করে যাই আর যদি আন্দামান নিকোবর যাই সেটা জাহাজ বা প্লেনে করে যেতে পারি পুরী দীঘা গেলে সেগুলো আমরা ট্রেনে যেতে পারি